খেলাধুলো গ্রামীণ মানুষকে অনেক উপকৃত করে কারণ গ্রামীণ মানুষজন অনেক গরিব হয় সেই কারণে যারা খেলাধূলা করতে পছন্দ করে ও ভালো খেলে তাদেরকে অন্যান্য ক্লাব থেকে দূরে নিয়ে যায় খেলতে যাওয়ার জন্য সে খেলতে গিয়ে সে অনেক অর্থ বা টাকা উপার্জন করে তার সংসার ভালোভাবে চালায় চালাতে পারে এবং আরও যাবতীয় অনেক দূরে খেলতে গেলে সেখানে কিছু সার্টিফিকেটের দ্বারা সরকারি চাকরি দেওয়া হয় সেই চাকরি পেয়ে অনেক গ্রামীণ মানুষজন উপকৃত হয় এবং সামাজিক যোগাযোগ সামাজিক যোগাযোগের মাধ্যমে সে অনেক দূর দূরান্তে খেলতে যেতে পারে এবং সেখানে বেশি টাকা অর্থ উপার্জন করে তাদের সংসার বা ঘরের যাবতীয় যা সমস্যা তার সমাধানও করতে পারে